কর্মসূত্রে আমি একজন শহরের বাসিন্দা হলেও আমার পূর্বপুরুষরা গ্রামের বাসিন্দা ছিলেন তারাও জীবিকার স্বার্থে গ্রাম থেকে উঠে এসে শহরে পাকাপাকিভাবে বসবাস শুরু করে যতই আমরা শহরে বেড়ে উঠি না কেন আমার গ্রামের বাড়ি আমার গ্রামের উঠান গ্রামের ক্ষেত আমাকে এখনও শিকড়ের মতন টেনে আঁকড়ে ধরে রাখে আমার এখনও সেই স্মৃতি মনে থাকে ছোটোবেলায় আমরা একসাথে গ্রামে খেলাধুলা করতাম তারপরে আমাদেরই পাশের পুকুরে একসাথে সবাই স্নান করতে যেতাম সেই সমস্ত স্মৃতি আজও এতটুকু মলিন হয়নি